আমার স্বামী বিবেকানন্দ বাণী এবং রচনার মধ্যে একটি উদ্ধৃতি সবসময় আমাকে অনুপ্রাণিত করে থাকে সেটি হলো শিব জ্ঞানে জীব সেবা প্রতিটি মানুষের মধ্যেই ঈশ্বর রয়েছে প্রতিটি মানুষ প্রকৃতির প্রতিটি জীবই ইশ্বরের বস্তুত অংশ এবং সেই বিরাট ঈশ্বরের অংশ হওয়ার সুবাদে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ কোনো কুসংস্কার কোনো অস্পৃশ্যতা থাকার জায়গা থাকে না এবং যার ফলে আমরা জীবনকে তথা সমগ্র পৃথিবীটাকে একটা অন্য আলোতে দেখতে পাই এবং শিব জ্ঞানে জীব সেবা কোনো মানুষের ওপর দয়া নয় স্বয়ং শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণের উদ্ধৃত একখানি অতি উৎকৃষ্ট যুগোপযোগী বাণী যার দ্বারা আমাদের সমগ্র পরিষেবা তথা সমগ্ররকম সেবামূলক কার্যকলাপ বিজ্ঞানসম্মতভাবে আরো প্রচার এবং প্রসার লাভ করতে পারে এটি একটি দিশা দেখায় মানুষকে জীবনের প্রতি যে আজকে তুমি যদি বিপন্ন হও আজকে তোমার যদি বিপদ হয় তাহলে তোমার পাশের লোকটির সাহায্য যেমন দরকার হয়ে পড়বে তেমনি পাশের লোকটির বিপদেও গিয়েও সামনে দাড়াও তাহলে তোমার বিপদেও তাকে পাশে পাওয়া যাবে এই বাঁচা এবং বাঁচতে দেওয়া এটি মানুষের আমাদের যে সমাজবদ্ধ জীব তার ক্ষেত্রে বিশেষ এবং ভীষণ প্রয়োজন যেটি প্রতিটি মানুষকে আরো মনের জোর এবং জীবনে শক্তিশালী হতে সরাসরি সাহায্য করে থাকে